হ্যাঁ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা উন্নতির জন্য কর্মসূচী আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলি গ্রহণ করা হয়েছে যেমন আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কোনো মানুষের যদি শারীরিক খুব বড়ো কোনো সমস্যা হয় বা কোনো অপারেশন বা অস্ত্রপচারের ব্যাপার থাকে তখন কিন্তু সেই কার্ডটি দেখিয়ে আপনি কিন্তু অনেকটি ছাড় পাওয়ার ব্যবস্থা আমাদের এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবাতে আছে